পুরাতন দিনে যাপন রান্নার গ্যাস ছিল না তখন মা কাকিদের দেখেছি উনুনে রান্না করত একটি মাটির তৈরি উনুন ছিল উনুনের উপরে যে মুখটা তিনকোনা ছিল সেখানে যেমন রান্না হতো বসানো হতো রান্না হাঁড়ি কড়াই এগুলো বসানো হতো আর নিচে একটা জায়গায় ফাঁকা থাকত সেখান থেকে শুকনো কাঠ বা পাতা লতা যেগুলো আগুন জ্বালাতে সাহায্য করত সেগুলো ধরিয়ে দেওয়া হতো এবং সেই তাপে উনুনের ওপরে যেটা বসানো ছিল ধরুন সেটা হাঁড়ি হতে পারে বা কড়াইয়ে কোনো তরকারি হতে পারে সেটা আগুনের তাপে রান্না করা হয়ে যেত এবং এইভাবে রান্না করতে গেলে খুব কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ হতো কারণ শুকনো কাঠ জোগাড় করা এবং প্রচুর ধোঁয়া হতো সেই ধোঁয়ার ফলে মা চাচিদের চোখ খারাপ হয়ে যেত শরীর খারাপ হতো সেখানে আজ গ্যাস আসার ফলে এই অসুবিধাগুলো হয় না এবং রান্না করতে অনেক ইজি হয়ে গিয়েছে জিনিসটা আগে যখন মিক্সার ছিল না তখন রান্না করতে হতো শিলনোড়া দিয়ে মশলাগুলোকে বাটতে হতো এবং সেটা একটা গায়ের জোরের ব্যাপার ছিল এবং অনেকটা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য আজ মিক্সার আসার ফলে আমরা মিক্সারটাকে একটা কারেন্টের প্লাগের সঙ্গে গুঁজে দিই এবং যে মশলাটা করতে চাই এবং সেটা মিক্সারের ভেতরে দিয়ে দু মিনিটের ভেতরে সেটা গুঁড়ো করে নিতে পারি কিন্তু কিন্তু শিলনোড়ার ক্ষেত্রে সেটা সম্ভব হতো না অনেকটা সময় লেগে যেত এবং অনেকটা কষ্টসাধ্য হয়ে যেত এখন তো গ্যাসের পরিবর্তে ইলেকট্রিক রান্নার চুল্লি এসেছে যেটার মাধ্যমে প্লাগটা কারেন্টের এতে গুঁজে দিয়ে তার উপরে ননস্টিক কোনো পাত্র রেখে দিলে যে রান্নাটা করতে চাইছি সেটা অটোমেটিক রান্না হয়ে যায় তো আধুনিক যুগে রান্না করাটা অনেক বেশি সুবিধা তার ফলে মা কাকি বা চাচিদের শারীরিক অনেক সুবিধা হয়েছে কষ্ট কম হয়েছে এবং সময়ও খুব কম লেগেছে